আজকাল প্রযুক্তি অনেক দূর এগিয়ে গেছে মানুষ ঘরে বসে তাদের সব রকম সুবিধা গ্রহণ করতে পারে যেমন আগে কোনো বড়ো গায়কের গান শুনতে গেলে আমাদেরকে তার অনুষ্ঠানে থাকতে হতো উপস্থিত কিন্তু এখন লাইভ এর মাধ্যমে আমরা ঘরে বসেই সেই অনুষ্ঠানের আনন্দ গ্রহণ করতে পারি যারা বয়স্ক মহিলারা অনুষ্ঠানে সশরীরে যেতে পারেন না শরীর খারাপের জন্য তারা ঘরে বসেই সেটা আনন্দ নিতে পারেন এই জন্য অনলাইন আজকে খুবই প্রয়োজনীয় এছাড়াও যারা শিল্পী ছাত্র তারাও ঘরে বসে তাদের নিজস্ব শিল্পগুলোকে সেটা গান হোক কিছু বাজনা হোক বা নাচ হোক শিখতে পারে